হ্যাঁ বলছি বুক সেলার বলছেন কি ওই বলছিলাম যে আমি কিছু বই নিতে চাই আমনার দোকান থেকে তো এভেলেবল হলে একটু বলবেন তো আমার বই লাগবে বলতে তা এমনি তোমার আমি বই নিতে চাই মোটামোটি তোমার ধর্মমূলক বই যেটা এই মানে আরব্য রজনী বা মহাভারত বা তোমার আরও যেসব ধর্মলোক মানে ভাগবদ্গীতা পুরাণ হাঁ এবার এসবগুলো নিতে চাই তো ওগুলো কি এভেলেবেল আছে

ও থাহলে তো খুবই ভালো ভালোই অফার আছে বা ইয়ে ডিসকাউন্ট আছে হুম তো আপনার সঙ্গে হ্যাঁ বলো না না আমা আমার একটু মানে বেশি লাগবে কারণ আমার একটু আমি আমার আমার দোকান আছে বিক্রি করি তো এবার আমার একটু বেশিই লাগবে এবার সেই হিসাবে তো আমার ছাড়টা একটু বেশি পাবো না কি না ওরম থার্টি ফাইভ ওরম একই থাকবে

বাহ খুব ভালো আচ্ছা ঠিক আছে তালে আমি আপনার ওখানে যোগাযোগ করবো এখনই এখন রাখছি হ্যাঁ